বর্তমান সময়ে বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই বেকারত্ব নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা আগামী দিনে এক বড় সমস্যার সম্মুখীন হতে চলেছি সরকার বর্তমানে স্কুল কলেজ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রয়োজন মতো শিক্ষক নিয়োগ করলে কিছুটা পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টি হবে যা বেকারত্বের পরিমাণকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারবে এ ছাড়াও বিভিন্ন জায়গায় নতুন ভাবে চিকিৎসা কেন্দ্র স্থাপন এবং সেই সমস্ত চিকিৎসা কেন্দ্রে প্রয়োজন মতো ডাক্তার এবং নার্স রাখা তার সাথে সাথে বন্ধ হতে চলা বিভিন্ন ধরনের কলকারখানাগুলোকে পুনরায় চালু করা এ ছাড়াও নতুন ভাবে বিভিন্ন কলকারখানা চালু ইত্যাদি পদক্ষেপের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্বকে নিয়ন্ত্রণ করা যেতে পারে